হ্যালো হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ কী সমস্যা বলুন ও আচ্ছা জ্বরটা আপনার কতো দিন ধরে হলো জ্বরটা কি কনটিনিউ হচ্ছে না থেকে থেকে জ্বর আসছে ও আপনি কি কোনো মেডিসিন নিয়েছেন ও আচ্ছা ঠিক আছে আমি আপনার চেক আপ করছি পেশার চেক আপ করছি এবং আমি এই কিছু মেডিসিন পেসক্রিপশানে লিখে দিচ্ছি এগুলো খেলে আপনার ঠিক হ ঠিক ঠিক হতেও পারে না হতেও পারে যদি না হয় তালে এ এখানে যদি না হয় আমার এই মেডিসিনে যদি আপনার না হয় তাহলে নালাগোলাতে যেতে হবে ওখানে গেলে আপনার ঠিক হবে যাবে নালাগোলা স্বাস্থ্য কেন্দ্র ওখানে যেতে হবে ওখানে গেলে আপনার জ্বরটা ঠিক হয়ে যাবে বলুন ও তা আমি যে প্যারাসিটামলগুলো দিচ্চি সুমো ট্যাবলেটগুলো দিচ্ছি এইগুলো জ্বরের জন্যে খুবই ভালো আর তার সাথে এ প্যান ডি দিই এবং এই গ্যাসের ট্যাবলেটটা দিচ্ছি যে এক প্রতিদিন খাবার পরে রাতে এবং দুপুরে করে খাবেন একটা করে গ্যাসের ট্যাবলেট দিনে একবার করে এবং জ্বরের ট্যাবলেট একটা করে খেলে আপনার জ্বর ঠিক হয়ে যাবে এবং স্বাস্থ্যকর খাবার খাবেন এবং ফল খাবেন সিজেনাল যেগুলো ফল এবং হ্যাঁ এগুলো আপনার জ্বর হয় জ্বরের থেকে এগুলো হয় কারণ বিশেষত এগুলো হয়ে থাকে দুর্বলের থেকে কারণ আপনার জ্বর হলে তো মুখে কোনো রুচি থাকে না আপনার কোনো আপনি হয়তো খেতে পারছেন না তার থেকে এগুলো হচ্চে এবার নিয়ম মতোভাবে খেলে স্বাস্থ্যকর খাবার খেলে একটু পাতি লেবু খান ভিটামিন সি জাতীয় খাবার খান এগুলো খেলে নিয়মিত জল খেলে আপনার এটা ভালো হয়ে যাবে জ্বরটা